আমার এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী ও সম্প্রদায়ের লোক বসবাস করে এবং আমরা সকলেই মিলেমিশেই একই এলাকায় বসবাস করি আমার পাশের বাড়িতেই একজন মুসলিম ভদ্রমহিলা তার দুই মেয়ের সাথে থাকেন এবং আমার সামনের বাড়িতেই একজন বুদ্ধিজমের বুদ্ধিজমের মহিলা তার পরিবারের সাথে থাকেন ঠিক রাস্তার ওপারেই আমার দুই বন্ধু যারা খ্রিশ্চান তারা থাকে এবং আমরা সবাই একে অপরকে নিজেদের বিভিন্ন পুজো পার্বণ বা অনুষ্ঠানে নিমন্ত্রণ করি যেমন দুর্গাপুজোর সময় আমার বাড়িতে তাদের সকলের নেমন্তন থাকে আবার ক্রিসমাসের সময় বা বড়োদিনে তায় খ্রিশ্চান আমার দুই বন্ধুর বাড়িতে আমাদের সকলের নেমন্ত্রণ থাকে এবং আমরা সকলে একসাথে কেক কেটে এই দিনটি পালন করি এবং একে অপরকে কেকও দিয়ে থাকি ঠিক তেমনি আমার ঈদের সময় আমার পাশের বাড়ির মুসলিম বন্ধু আমাদেরকে বিরিয়ানি খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করে থাকেন এবং আমাদের যে বুদ্ধিস্ট বন্ধু তিনি আমাদেরকে বিভিন্ন তাদের অনুষ্ঠানে বিভিন্ন প্রসাদ দিয়ে থাকেন এবং পূজা পার্বণে এবং ধ্যানে আমাদেরকে অনেক সময়ই ডেকে থাকেন